আমি কখনো পাখিদের দলে যোগ দিইনি কিন্তু আমার জীবনে এমন একটা অভিজ্ঞতা আছে সেটা বলার চেষ্টা করছি আমি বাড়ি থাকি আমি যখন বাড়ি থাকতাম বেশ কয়েক মাস আগের ঘটনা সকাল হলেই পাখিরা মানে শালিক পাখি তিন চারটে শালিক পাখি খুব কিচির বিচির করতো এবার সেই শব্দে আবার ঘুম ভেঙে যেতো ঘুম ভেঙে বাইরে দেখি যে ভোর হয়ে গেছে এবার সকাল হওয়ার পর তারা আসতো এসে কিচির মিচির করতো তাদের আমি খাবার দিতাম তারা খেত যখন আমি রান্না বান্না করতাম তখন আবার আমাদের মানে জানালায় বসে তখনও ডাাকত ওরা মানে সবসময় মানে যখন দেখতাম ওরা মানে সবসময় একত্রিতভাবে একত্রিতভাবে থাকতে পছন্দ করতো পাখিরা মানে প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে মানিয়ে নিতে হয় সেটাও জানে এই যে যখন ঝড় বৃষ্টি হয় ওদের তখন প্রচুর সমস্যা হয় কিন্তু তারা তাদের মানে ছানা মানে বাচ্চাকে ছেড়ে কিন্তু কোথাও যায় না তো এটা থেকে আমাদের কী শেখা দরকার এটা থেকে আমরা কী শিখতে পারি যে আমরা যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন আমরা কোনো সময় কোনো সময় তা কাউকে ছেড়ে যাব না মানুষের পাশে দাঁড়াবো যত প্রতিকূল পরিস্থিতিই আসুক না কেন এটা আমি পাখিদের কাছে বিশেষভাবে শিখেছি ওদের দেখে শিখেছি তো ওদের পাখিদের আমার খুবই ভালো লাগে এটা বলেই শেষ করি